আমি বর্ধমান দত্ত সেন্টারে আপনজন ব্যাগ হাউস থেকে একটি ব্যাগ কিনেছিলাম সেই ব্যাগটি এতোটাই ভালো যে ব্যাগের চেনগুলো খুবই ভালো এবং ব্যাগের ভেতরে অনেকটা জায়গা আছে যেখানে ল্যাপটপ রাখা যাবে এবং সাইডে জলের বোতল রাখা যাবে এবং সব থেকে বেশি ভালো লেগেছে যে ছাতা রাখার জন্য একটি সুন্দর জায়গা করেছে এটা আমার সব থেকে ভালো লেগেছে এবং তার থেকে আরও একটি ভালো যে ব্যাগের ভেতরে পার্সটাকেও রাখার জন্য একটি সুন্দর জায়গা করেছে আমি আমার পরিচিত বন্ধু বা পরিবারের সবাইকে বলব ওই দোকান থেকে যাতে ব্যাগ কেনে তারা